আমার প্রখ্যাত এবং প্রিয় লোকশিল্পী হলেন সচিন দেব বর্মন ওরফে এস ডি বর্মন তিনি ভাটিয়ালি নামের লোকগান করেন তিনি ভাটিয়ালি সঙ্গীত করতে খুব ভালোবাসেন শচীন দেব বর্মন একজন ভারতীয় সঙ্গীত পরিচালক এবং গায়ক ছিলেন তিনি ত্রিপুরা রাজ পরিবারের সদস্য ছিলেন কিন্তু তার পিতাকে সিংহাসন থেকে এ বাদ দেওয়া হয়েছিলো তিনি উনিশশো সাঁইত্রিশ সালে বাংলা চলচ্চিত্র দিয়ে তার কর্মজীবন শুরু করে পরে তিনি হিন্দি চলচ্চিত্রের জন্য রচনা শুরু করেন এবং ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল ও প্রতিভাশালী সঙ্গীত রচয়িতা হয়ে ওঠেন বর্মন বাংলা এবং হিন্দি সহ একশোটিরো বেশি চলচ্চিত্রের জন্য সাউন্ড ট্র্যাক রচনা করেছিলেন বহুমুখী সুরকার হওয়ার পাশাপাশি তিনি পূর্ব বাংলার ফোক শৈলী এবং হালকা সেমিক্লাসিক্যাল গানও গেছেন তার ছেলে আর ডি বর্মন বলিউডের চলচ্চিত্রে একজন বিখ্যাত সঙ্গীত সুরকারও ছিলেন বর্মনের রচনাগুলি কিশোর কুমার লতা মঙ্গেশকর মহম্মদ রফি গীতা দত্ত মান্না দে হেমন্ত কুমার আশা ভোঁসলে সমসাদ বেগম মুকেশ তালাত মহাম্মদ সহ যুগের শীর্ষস্থানীয় গায়কগণ গেয়েছিলেন প্লেব্যাক গায়ক হিসেবে বর্মণ চোদ্দোটি হিন্দি এবং তেরোটি বাংলা চলচ্চিত্রের গান গেছেন রাজকুমারী নির্মলাদেবীর কাছে জন্মগ্রহণ করে মণিপুরের রাজকন্যা এবং ত্রিপুরা নবদ্বীপ চন্দ্রদেব বর্মণ ঈশানের পুত্র ত্রিপুরার মহারাজা চন্দ্রমাণিক্য শচীন তার পিতা মাতার পাঁচপুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন যার মোট নয়টি সন্তান ছিল মাত্র দুই বছর বয়সে তার মা মারা যান এস ডি বর্মন দশই ফেব্রুয়ারি উনিশশো আটত্রিশ সালে বাংলা চলচ্চিত্রের গীতিকার এবং সঙ্গীতশিল্পী মীরা দাসগুপ্তকে বিয়ে করে তাদের একটিমাত্র পুত্র পুত্র ছিল বিখ্যাত সঙ্গীত রচয়িতা আর ডি বর্মন যিনি সাতাশে জুন উনিশশো উনচল্লিশ সালে জন্মগ্রহণ করেন বর্মণই একমাত্র সুরকার যিনি প্রায় সমান সংখ্যক গানে কিশোর এবং রফি উভয়কেই ব্যবহার করেছিলেন তিনি কিশোরকে তার দ্বিতীয় পুত্র হিসেবে গণ্য করতেন কিশোর স্বীকার করেছেন যে শচিন দাই তাকে প্রথম সুযোগ দিয়েছিলেন এমনকি মিলির বড়ি শুনি শুনি এবং রিহার্সালের পরেও সুচিনীর যখন স্ট্রোক হয়েছিলো তখন কিশোর হাসপাতালে গিয়ে তাকে বলেছেন দাদা দয়া করে চিন্তা করবেন না আপনার রেকর্ডিং তিন দিন পর আপনি দেখবেন কতটা ভালো এটা যা গানটি কিশোর কুমারের অন্যতম সেরা গান হিসেবে বিবেচিত হয় শচিনও গভীর রাতে কিশোরকে টেলিফোন করতেন এবং টেলিফোন তিনি তার তৈরি করা নতুন সুরগুলি গাইতে শুরু করেন এবং কিশোরকে তার সাথে তার সাথে গান করতে বলেন এটাই তার জীবন কাহিনী ছিলো উনিশশো চৌত্রিশ সালে স্বর্ণপদক এবং বেঙ্গল অল ইন্ডিয়া মিউজিক কনফারেন্স প্রাইজ পেয়েছেন উনিশশো আটচল্লিশ সালে তিনি সঙ্গীতনাট্য অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন উনিশশো উনষাট সালে এশিয়া ফিল্ম সোসাইটি পুরস্কার পেয়েছিলেন উনিশশো চৌষট্টি সালে সন্ত হরিদাস পুরস্কার পেয়েছিলেন জাতীয় চলচিত্র পুরস্কার শ্রেষ্ঠ পুরুষ প্লেব্যাক গায়কের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি এছাড়াও তিনি বিভিন্ন ফিল্ম ফেয়ার পুরস্কারও পেয়েছেন হুম শচিন দেব বর্মণ উৎসাহিত করা একটি ছিলো আমার নিজের শহর বা গ্রামে বন্ধনা দত্ত নামে একজন সঙ্গীত শিল্পী যিনি লোক সঙ্গীত হিসেবে পরিচিত ছিলেন তিনি জি বাংলা সারেগাামাপাতে লোক সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন এবং পারফরমেন্স করেন